প্রথমত আমরা যখন কোনো রাজ্যের কোনো স্থানীয় সেখানকার কোনো ধর্মীয় অনুষ্ঠান বা মন্দিরে যাই তো আমাদের প্রথম তো সেইখানকার স্থানীয় সেই মানুষ যারা আছেন তাদের সঙ্গে কথা বলা তাদের সঙ্গে পরিচিতি করা এবং তাদের কাছ থেকে সেই ধর্মস্থান সম্পর্কে সেই ধর্মীয় ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে মন্দির সম্পর্কে জেনে নেওয়া এবং তার কী আচার অনুষ্ঠান আছে সেইগুলোতে অংশগ্রহণ করা আর ওখানকার অর্থনীতিতে সমর্থন করা বলতে সেই মন্দিরের বা সেই ধর্মস্থানে আমরা গেলে তো প্রথমত সেখানকার দর্শন সেখানকার বিগ্রহ বা মন্দিরে দর্শন প্রণাম প্রণামী বাবদ তো থাকেই পুজো দেওয়ার কোনো ব্যাপার থাকলে সেখানে পুজোর জন্যেও তো খরচ থাকে সেইভাবে তাদেরকে সহযোগিতা করা এছাড়া সেখানে আমরা যখন বাইরের রাজ্যে বা কোথাও যাই তখন তো আমাদের একটা খাওয়ার ব্যাপার থাকেই আমরা সেখানে খাই আর তাছাড়া সেখানকার বিশেষ ভালো জিনিস যেগুলো সেগুলো আমরা গ্রহণ করি কিনে নিয়ে এসে বাড়ি রেখে দিয়ে দেই যে আমরা গিয়েছিলাম ও জায়গায় বেড়াতে সেগুলো আমাদের স্মৃতি হিসেবে থেকে যায়